আমরা প্রচুর ছোটো ছোটো পশুপালনে ইয়ে করি যে মুরগি হাঁস এই সব জাতীয় জিনিস আমরা ভালোভাবে ইয়ে করি তাদেরকে ডিম ডিম দেই ডিম দিতে গিয়ে সেইটা বাচ্চা ফোটায় বাচ্চা ফোটাবার পর থেকে বাচ্চা হয়ে গেলে সেগুলোকে আরো সারি দিয়ে হাত দিয়ে ঢাকা দিয়ে রাখি যাতে ইঁদুরে আর না লিয়ে চলে যেতে পারে তার মতোন ব্যবস্থা করে রাখা হয় আর এ হাঁসও আপনার ডিম দেই ডিম দেয়ার পরে সেই হাঁসটা যখন বাচ্চা ফোটে সেটাকেও এরকমভাবেই আমাদের এ করতে হয় তো হাঁস একটু ইয়ে হয়ে গেলে সেটাকে জলে তারা চড়ে কিন্তু মুরগি আপনার এই ডাঙায় মুরগি তার মায়ের সঙ্গে চারিদিকে ঘুরে হাঁস বাচ্চাও ওই জলে আর মায়ের সঙ্গে খেলা করে হ্যাঁ তারা খাওয়ায় মোটামুটি ওই মুরগিরা নিজের বাচ্চা দিয়ে খাওয়ায় ইয়ে করে পোকা মাকড় এই সব খাওয়ায় কিন্তু হাঁসকে ধরাটাও এই সব দিয়ে খাবার জাগায় প্রথম প্রথম তারপরে তারা একটু যখন ইয়ে হয় তখন তার মায়ের সাথে সংসারে একটু বড়ো হলে তারপরে এই আপনার যখন এক মাস দেড় মাস দু মাস হয়ে যাবে তারপরে যখন মুরগির সব বাচ্চা ছেড়ে দিয়ে সে আমার বিভিন্ন ইয়ার্ড ডিম দিতে শুরু করবে তারপরে আরো সে ডিম দেয়ার পরে আরো তার বাচ্চা বসবে এইভাবে আমরা তা দিয়ে মানে খাওয়ানার ইয়েটা আবার ওর মার ছোটোবেলায় ইয়ার পরে তারপরে আমি ঘর থেকে দু লাখ চার লাখ দিলেই মুরগি আপনার নিজে নিজে খায় আর হাঁসও তখন বড়ো হয়ে গেলে জলে হাঁসও মাছ খায় আপনার পুকুরে যদি ছাড়ি দিয়া হয় তখন তারা শামুক মাছ এই সব খেয়ে বড়ো হয় তারপরে ঘরেও ভাত ভাত কুড়া এই সব দিয়ে তখন তারা খায় খাওয়ার পরে তারা বড়ো হয়ে গেলেই মাছ ছাড়ি দেওয়া হয় তাদের ছাগলও আমাদের আছে বাড়িতে ছাগলও ওই আপনার একটি ছাগল মোটামুটি বছরে দুবার বাচ্চা দেয় এই ছাগল আপনার ছোটোর থেকে মায়ের দুধ খায় কেউ না খেতে পারলে তাকে ভাইপোরে দিয়ে খাওয়াতে হয় আরো তারপরে একটু ইয়ে হয়ে গেলেই তারা বড়ো যখনই হয়ে যাবে তখনই তারা একবারে আস্তে আস্তে আস্তে ঘাস খেতে শিখবে খেতে শিখবে পেড়ে ওইখানে ঘাস খাবে মায়ের সাথে সাথে ইয়ে করতে করতে দিয়ে একটু বড়ো হলে বাস তারা বড়ো হয়ে গেলে তারা আপনার মায়ের কাছ ছেড়ে দিলে দিয়ে তারা আপনার ওই জায়গায় খেতে আরাম্ভ করলো